আগেকার দিনে আমাদের এলাকায় কোনো জলের অভাব ছিলো না কিন্তু বর্তমানে কিছু বছর ধরে আমরা জলের অনেক ঘাটতি অনুভব করছি এই ধরণের ঘাটতিগুলো কথাগুলো বলতে গেলে আমরা বিভিন্ন ধরনের সমুক্ষী সমস্যার সম্মুখীন হয়েছি এই সব জিনিস মোকাবেলা করার জন্যে আমরা বিভিন্ন ধরণের জিনিস সম্পর্কে অবগত আছি এই জিনিসগুলো আমরা মোকাবিলা করবো কীভাবে এই জন্য আমরা বর্তমানে জলের অপচয় অনেকটা কমিয়ে দিয়েছি আগে যেমন কোনো নল থেকে যদি জল পড়তো কেউ নেওয়ার না থাকলেও জল পড়তো জল পড়ে পড়ে নষ্ট হতো এখন বর্তমানে সেই নল থেকে জল পড়লেই আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই যতটুকু জলের প্রয়োজন ততটুকু নিয়ে তারপরে পুকুরে নোংরা ফেলা হতো বর্তমানে পুকুরে নোংরা ফেলা একদমই বন্ধ করে দিয়েছি তাছাড়াও এখন জলের ঘাটতি হল বর্ষার কারণে আরো কঠিন হয়ে উঠেছে আগে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হতো তাছাড়া বিভিন্ন সময়েও বৃষ্টিপাত হতো কিন্তু এখন বৃষ্টি বৃষ্টি দেখার সুযোগই আমরা পাচ্ছি না বৃষ্টিকাত বৃষ্টিপাত অনিয়মিত হয়ে যাচ্ছে ফলে আমাদের অনেক জলের ঘাটতি হয়ে পড়ছে এছাড়াও এই সব ব্যবস্তা আমরা গ্রহণ করেছি ঠিকই কিন্তু সরকারকেও এই বিষয়ে সচেতন হতে হবে যাতে আমরা জল অপচয় করলে আমাদের উপরে বিভিন্ন ধরণের শাস্তিমূলক ব্যবস্থা নেয় তার ফলে আমাদের জলের গা অপচয়ের ব্যাপারটাও কমে যাবে এবং আমরা জল সাশ্রয় করতে পারবো এবং যেইটুকু জল আছে সেইটুকু দিয়ে কাজ চালাতে পারবো এখন এই জলের ঘাটতি হলেও ব আগের যে সমস্ত দিন আসছে সেই দিনে জলের আরো ঘাটতি বাড়বে তখন আরো আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে